পশ্চিমবঙ্গের সংস্কৃতি অন্যান্য দেশের সংস্কৃতির থেকে অনেকটা অংশে আলাদা কারণ এখানকার মানুষদের ভাঁষা ধর্ম পোশাক সমস্ত কিছুই অনবদ্য এখানকার মানুষেরা বেশিরভাগই পোশাক পরিচ্ছদে বিশ্বাসী তারা শা এখানকার মেয়েরা শাড়ি চুড়িদার বিভিন্ন ধরনের পোশাক পরে যেগুলো অন্যান্য রাজ্যে খুব একটা লক্ষ্য করা যায় না এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ধর্মের মানুষেরা নিজেদের ধর্ম মতো আনন্দ অনুষ্ঠান পালন করতে পারে এখানে অনেক উপজাতীয় শিল্প হস্তশিল্প আছে আমরা এখানে আদিবাসীদেরকে দেখতে পাবো তাদের যে নাচ পোশাক সেটা কিন্তু হিন্দুদের থেকে বাঙালিদের থেকে আলাদা বিভিন্ন উপজাতির মানুষেরা এখানে একসাথে মিলেমিশে থাকতে পারে তারা তাদের নিজেদের মধ্যে মনের ভাব নিজেদের ভাষাতে প্রকাশ করতে পারে এখানে রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্পের মেলা নিয়ম অনুযায়ী বিভিন্ন ঋতুতে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে হস্তশিল্পের মেলা দেখতে পাওয়া যায় এখানকার মানুষদের হাতের কাজ খুবই দারুণ তাদের হাতের তৈরি মাটির কাজ বেতের কাজ পাথরের কাজ প্রভৃতি দেখতে পাওয়া যায় এই মেলাগুলোতে তারা এ ধরনের কাজগুলো বিক্রি করতে পারে তাদের যে অসাধারণ কাজ সেগুলো দেখে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে সেগুলো কিনে আনন্দ করতে পারে অনুভব করতে পারে এখানকার মানুষজনেরা একসাথে মিলেমিশে থাকতে পারে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পেইন্টিং বিভিন্ন ধরনের চিত্রশিল্পীরা তাদের পেইন্টিং দিয়ে দেখিয়ে তোলে বিভিন্ন ধরনের তেল চিত্র ও তুলি দিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজ করতে পারে এক একজন শিল্পী তো হুবহু দেখে নকল করে এঁকে দিতে পারে সেটা হচ্ছে হাতে আঁকা ছবি না কি কোনো আসল ছবি দেখে বোঝা মুশকিল এই ধরনেরগুলো দেখতে পাওয়া যায় এখানকার সংস্কৃতি অন্যান্য দেশের সংস্কৃতির থেকে পুরোপুরি আলাদা যেগুলো অন্য কোনো দেশে লক্ষ্য করা যায় না